হ্যালো হ্যালো আমিও শুনতে পাচ্ছি হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি রণিকের মা বলছি হ্যাঁ বলো

আচ্ছা আচ্ছা তাই না হুম হুম হুম হুম হুম হুম

অন্যকে বিরক্ত করে নাকি বাচ্চা মানুষ তো ওকে তো বলি যে ওরকম দুষ্টুমি করবি না চুপচাপ গিয়ে বসবি হুম

হ্যাঁ বো বলি তো এইখান থেকে তো বুঝিয়েই পাঠাই যে ওখানে কি কোনও দুষ্টুমি করবি না তাও তো কথা শোনে না তো আমার কাছে মারও খায় বকাও খায় তাও তো কথা শোনে না

ঠিক আছে আমি আস আমি যখন যাবো এর পরের দিন ক্লাসে আমি ঠিক বুঝিয়ে বলবো যাতে অন্য বাচ্চাদের সাথে কিছু না করে ওদের ডিস্টার্ব না করে চুপচাপ বসে গানটা প্র্যাক্টিস করে

হুম হুম কিন্তু ওই যে সবাইকে ডিস্টার্ব করে ঠিক আছে আমি পরের দিন বলবো ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ